ভারতীয় শিল্পগুলির মধ্যে অনেক কিছুই শিল্প অদৃশ্য হয়ে যাচ্ছে তার মধ্যে কয়েকটি হলো কুটির শিল্প হস্তশিল্প যার মধ্যে তাঁতশিল্প বা মাটির পুতুল শিল্পর নাম উল্লেখ করা যেতে পারে ওইগুলি সংরক্ষণের প্রয়োজন আছে তাঁতশিল্প সংরক্ষণ করতে গেলে আমাদের তাঁতে তৈরি ব্যবহৃত জিনিসগুলি অর্থাৎ তাঁতের শাড়ি তাঁতের গামছা এইগুলি ভালোভাবে ব্যবহার করতে হবে কিন্তু আমরা তা না করে বাজারে বেরনো তার বিকল্প সস্তা দামের জিনিস ব্যবহার করি যার জন্য তাঁতশিল্প অনেকাংশেই পিছিয়ে গিয়েছে এবং মাটির পুতুলের জিনিস বা মাটির পুতুল ওইগুলোও আমাদের কেনা দরকার এর থেকে ওইগুলি সংরক্ষণ হতে পারে